আমার পছন্দের গান হলো রবীন্দ্রসঙ্গীত এই গানগুলোকে আমি টিভিতে রেডিওতে তারপরে মোবাইলে হোম থিয়েটারে শুনতে খুব পছন্দ করি তবে টিভিতে আমি যখন গানগুলো শুনি একটা রবীন্দ্রসঙ্গীত শোনার পরে পরে আবার সেই রবীন্দ্রসঙ্গীত আসে না অন্য অন্য গানগুলো আসে কিন্তু হোম থিয়েটারে যদি ডাউনলোড করে থাকে বা আমি আর মোবাইল কানেক্ট করে শুনি তাহলে তো আমি এই রবীন্দ্রসঙ্গীত একটার পর একটা শুনতে পারি আর এই রবীন্দ্রসঙ্গীত শুনতে আমার খুবই ভালো লাগে যখন কারেন্ট চলে যায় তখন আমি এই রবীন্দ্রসঙ্গীতগুলি আবার আমার ফোন থেকেও শুনি ইউটিউব থেকে যখন আমি যখনই আমি একটু ফ্রি থাকি তখনই আমি এই রবীন্দ্রসঙ্গীত শুনি আমার খুবই ভালো লাগে রবীন্দ্রসঙ্গীত শুনতে রবি ঠাকুরের গান শুনতে সত্যিই খুব ভালো লাগে যখনই আমি একটু টাইম পাই তখনই আমি এই রবীন্দ্রসঙ্গীত শুনি কখনও আমি রান্না বসিয়ে দিয়ে রবীন্দ্রসঙ্গীত শুনি কখনও বা ছেলেকে পড়াতে পড়াতে হালকা করে সাউন্ড দিয়ে রবীন্দ্রসঙ্গীত শুনি কখনও আবার কাজ করতে করতে আমি রবীন্দ্রসঙ্গীত শুনি বা কখনও রাস্তাঘাটে বের হলে রাস্তা দিয়ে চলার সময় আমি রবীন্দ্রসঙ্গীতগুলো চালিয়ে রাস্তা চলতে থাকি অর্থাৎ রবীন্দ্রসঙ্গীত আমার খুব ভালো লাগে আমি খুবই ভালোবাসি এই গানগুলো শুনতে তো এখনও ভালোবাসি পরেও ভালোবাসবো রবীন্দ্রসঙ্গীত সব সময় ভালোবাসবো রবীন্দ্রসঙ্গীত শুনতে